আপনার এলাকায় নানা ধরনের খেলা হয়ে থাকে ওই যেমন হাডুডু ক্রিকেট হাডুডুকে এক কথায় বলে যায় অনেকে বলে কবাডি ক্রিকেট বউ বাসন্তি কাঁচের গুলি আবার বড়ো বড়ো বাচ্চারা ফুটবল ক্রিকেট ম্যাচ খেলে প্রত্যেকদিনই বাচ্চারা কিছু না কিছু রকম খেলে এবার বাইরে যেয়ে ম্যাচ খেলা যেমন ক্রিকেট ম্যাচ খেলতে আসে আমাদের দেশের ছেলেরাও বাইরে খেলতে যায় নানা রকম পুরস্কার বিতরণ হয় এতে পুরস্কার তারা বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আবার কোনো সময় হেরেও যায় এরকম অনেক ধরনের খেলা আছে যা আবার কাঁচের গুলিটাও বাচ্চারাকে প্রত্যেকদিনই বেশিরভাগ সময় খেলে থাকে কাঁচের গুলিটা এটা তারা খুব মজা পায় হার জিতের খেলা একদল হেরে গেলো কেউ জিতে গেলো কেউ হেরে গেলো এভাবে তারা পেয়ে থাকে কিন্তু বিকেল হলেই কেউ বউ বাসন্তি কেউ কেউ হাডুডু খেলা খেলে এবার এই করে বাচ্চারা সা নানা রকম সময় কাটায় এতে বাচ্চারা খুব আনন্দ পায় এমনকি বড়োরাও না অনেক সময় তাদের শৈশব দিনকার কটা ভুলে গিয়ে আবার তাদের দেকে মনে পড়ে এইসব খেলার কথা আর তখন তারাও এর সঙ্গে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে গিয়ে খেলা শুরু করে দেয় এরকমভাবে অনেক সময় বড়োরাও খেলা শুরু করে দেয় আর খেলা কোনো দিন আলাদা হয় বলে মনে হয় না কারণ খেলা আমার দেশেও যা খেলা বাইরের দেশেও তাই বিভিন্ন জেলার খেলাও আলাদা শুধু নামটা একটু অপরিচিত যে খেলা আমরা নাম শুনলে বুঝতে পারি না কিন্তু খেলাটা দেখলে মনে হয় না এ খেলা তো আমাদের দেশেও আছে এরাকম অনেক খেলা আমাদের আমাদের সঙ্গে তাদের ভাষার পরিবর্তন আছে যেহতু ওই জন্য ওরা তারাও অন্যান্য নামে বলে থাকে অন্যান্য একেক খেলা অনেক রকম নামে বলে থাকে নানা দেশের লোকেরা নানা কদের ওরকম নাম দিয়ে থাকে যে জন্য খেলাটা বিভিন্ন দেশে আলাদা হয় না খেলা একই রকমই হয় নামের পরিবর্তন হয় তবে খেলা খেলাই হয় আর এইভাবেই শৈশব দিনের কতা সবাই ভুলে গিয়ে বড়ো হয়ে যায় তখন খেলাটা এখন আর থাকে না